আমার সবথেকে বড়ো শক্তি হল আমার মনোবল এবং তার সাথে আছে আমার পরিবার যারা প্রত্যেক কাজে আমাকে সাহায্য করে এবং মনোবল জোগায় আমি মনে করি যে কোনো পরিস্থিতিতে আমি মাথা ঠান্ডা করে সেটির সমাধান করতে পারি মনোবল না থাকলে কঠিন পরিস্থিতিতে সবাই ভেঙে পড়ে কিন্তু আমি ভেঙে পরি না কারণ আমি প্রত্যেক সময়ে আমার মনোবল বাড়ানোর চেষ্টা করি তাই তার সাথে আমার পরিবারও সহায়তা করে যে কোনো কঠিন পরিস্থিতিতে কীভাবে ঠান্ডা থেকে সেখানে সমস্যা মেটানো যায় সেটার চেষ্টা করি আবার আমার একটা দুর্বলতাও আছে সেটা হলো সহজেই সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি তাই অনেকবার অনেককে বিশ্বাস করে ঠকেছি চেষ্টা করছি যে যাতে তাড়াতাড়ি কাউকে বিশ্বাস না করি কিন্তু তাও মাঝে মাঝে এমন কেউ এসে যায় জীবনে যে তাকে বিশ্বাস করা ছাড়া উপায় থাকে না তাই প্রতিদিন আমি দুর্বলতা কমানোর চেষ্টা করি কারণ এই জন্য আমি অনেক কষ্টের মুখো মুখি হয়েছি